হ্যালো হ্যাঁ গুডমর্নিং স্যার আমি তৃষা দেবনাথ বলছি এটা কি এসবিআই ব্যাংকের সাথে কথা হচ্ছে হ্যাঁ আমি এসবিআই ব্যাংকেরই একজন গ্রাহক হ্যাঁ হ্যাঁ আমার এসবিআই ব্যাংকেই অ্যাকাউন্ট খোলা আছে হ্যাঁ স্যার বলছি যে আমাকে কাল একটা ম্যাসেজ পাঠানো হয়েছিলো ওটা কী সম্পর্কে পাঠিয়েছিলেন যদি একটু বলতেন তাহলে না ভালো হতো ও ও আচ্ছা আচ্ছা মানে আমার আধাবিবরণের জন্য আমার ভর্তুকি প্রক্রিয়া এখনও হয়নি আচ্ছা তাহলে আমাকে এখন কী করতে হবে আচ্ছা আচ্ছা আমাকে আধার কার্ড আপডেট করাতে হবে এখন এটাই তো আচ্ছা তাহলে কবে করাতে যাবো মানে ব্যাংকে আপডেট করানো হয় তো আধার কার্ড আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহালে আমি উনত্রিশ তারিখে আপডেট করাতে যাবো হ্যাঁ কখন মানে টাইমিংটা বললেও ভালো হতো যে কখন আপডেট করানো হয় আরকি আচ্ছা আচ্ছা স্যার হ্যাঁ আর একটা কথা জিজ্ঞাসা করার ছিলো বলছি আধার কার্ডটা আপডেট করানোর পরে মানে আমার ভর্তুকি প্রক্রিয়া আর কোনও অসুবিধা হবে না তো তেমন ওকে ওকে স্যার ঠিক আছে তাহলে আমি উনত্রিশ তারিখে সকাল দশটার মধ্যে গিয়ে আমি আপডেটটা করিয়ে নেব হ্যাঁ হ্যাঁ স্যার ঠিক আছে অনেক ধন্যবাদ আপনাকে হ্যাঁ হ্যাঁ স্যার তাহলে আজকে রাখি আমি উনত্রিশ তারিখে গিয়ে করিয়ে নেব হ্যাঁ হ্যাঁ